শহরে সংবাদপত্রে গ্রামীণ সংবাদ সঠিকভাবে চিত্রিত হয় না এটা আমি খুব একটা এই ব্যাপারটা খুব একটা সমর্থন করি না কারণ আমার মনে হয় এখন কার যে মিডিয়া বা যারা সংবাদপত্র সংবাদ বিভিন্ন জায়গা থেকে গ্রহণ করেন তারা কিন্তু এখন সর্বত্র মানে গ্রাম থেকে শহর থেকে সমস্ত জায়গায় তারা যায় গ্রামের গ্রামেরও বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন সংবাদ গ্রহণ মানে সংবাদ পাওয়ার জন্য সেখানে যায় বা সেখানকার মানুষের বা সেখানকার কর্মক্ষেত্র সেখানকার চালচলন সেখানকার মানুষের কোথায় কী সুবিধা কোথায় কী অসুবিধা সমস্ত রকম খবর কিন্তু তারা গিয়ে গিয়ে খুবই কষ্ট হয় তাতেও তারা সেই সব গ্রামীণ এলাকাগুলোতে গিয়ে তারা সংবাদ গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন অসুবিধাতেও পড়তে হয় যেমন গ্রামের অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো না তাহলেও তারা সেখানে কষ্ট করে গিয়েও তারা কিন্তু সংবাদ নিয়ে আসে এবং সেই সংবাদ আমাদের সংবাদপত্রে প্রকাশ করেন এবং হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো এখনো মিডিয়ায় দেখানো উচিত কিন্তু তারা হয়তো দেখায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা ঘটে থাকে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সেটা নয় কারণ এবার কোনো এক জায়গায় কোনো ঘটনা ঘটল কোনো গ্রামে কোনো একটা ঘটনা ঘটল সেই সংবাদটা তো তাদের কাছে পৌঁছাতে হবে তবে তো তারা সেই ঘটনাটা সম্বন্ধে সম্পর্কে জানাবে মিডিয়ায় বা তারা সেই সম্পর্কে খবর প্রকাশ করবে কিন্তু সেই সংবাদটা হয়তো সব সময় এসে পৌঁছায় না যার জন্যে হয়তো সেই সংবাদটা প্রকাশ পায় না কিন্তু যদি কোনো মানুষ সেই সংবাদটা কোনো একটা যদি ঘটনা ঘটে সেই ঘটনাটাকে তারা জানায় যে আমাদের এখানে এই ঘটনা ঘটেছে আপনারা আসুন এবং সেই জায়গায় এসে সমস্ত কিছু দেখে আপনারা সেই বিষয়টা সম্পর্কে জেনে আমরা আপনারা সেই সংবাদটা আপনারা মানুষের কাছে প্রেরণ করুন বা মিডিয়ায় সেটা প্রকাশ করুন তাহলে আমার মনে হয় না যে কোনো সংবাদপত্র বা মিডিয়া সেটা করবে না অবশ্যই করবে কিন্তু হ্যাঁ গ্রামেগঞ্জে যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখনো পর্যন্ত সঠিকভাবে ঠিক হয়নি তো সেই ক্ষেত্রে গ্রামেগঞ্জে খবর সবটা প্রকাশ পেতে দেরি হয় যদি কোনো খবর তারা পেয়ে থাকে আমার মনে হয় অবশ্যই সেটা সংবাদপত্রে প্রকাশ পায় আর যেগুলো প্রকাশ পায় না সেগুলো হয়তো কিছুটা গাফিলতি থেকে যায় আর আমার মনে হয় সেই গাফিলতিটা থাকা উচিত নয় গ্রাম শহর দুই এলাকায় সমান সমস্ত খবর মানুষের কাছে পৌঁছানো উচিত এবং প্রত্যেকটা খবর প্রত্যেকটা নিউজ চ্যানেল বা সমস্ত সংবাদপত্র নিরপেক্ষভাবে সেই বিচার বিবেচনা করে সেই সংবাদকে মানুষের কাছে প্রেরণ করা উচিত বলে আমার মনে হয় আর সেটা দেখানোও উচিত বলে আমার মনে হয়